হ্যাঁ আমি সৈকত রায় কথা বলছি এই মুহূর্তে লোন আমার প্রয়োজন নেই কিন্তু আপনি বললে আমি চেষ্টা করে দেখতে পারি বিজনেস লোন একটা দেখতে পারি তাহলে হ্যাঁ নিশ্চয়ই আছে আমি সেটা দেখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি ব্যবসাটা দেখাতে পারব হ্যাঁ আমার কাছে দোকান আছে সেইটাই আমি দেখাতে পারব হ্যাঁ সব কিছু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আপনারা কেমন দিতে পারবেন লোন সেটাই আমার তার ওপরে সব কিছু

যেই ইন্টারেস্টটা কেমন আসবে আচ্ছা তো পাঁচ লাখ এত তো লাগবে না আমার এই মুহূর্তে যদি দুই লাখ কি দেওয়া যাবে আচ্ছা আমি তাহলে একটু আচ্ছা আমি তাহলে একটু ভাবনা চিন্তা করে দেখি তবে নয় আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও কে ও কে ঠিক আছে